শিক্ষিত মানুষ অনেক বেশি শিক্ষাগ্রহণ করায় অনেক বড়ো বড়ো চাকরির ক্ষেত্রে বা অনেক কোম্পানির ক্ষেত্রে তারা চাকরির সুযোগ পায় যেগুলি তাদের অর্থনৈতিক ক্ষেত্রে অনেক উন্নত করে এবং তাদের সম্মানও অনেক বেশি পরিমাণে বেড়ে যায় কখনো কোনো কারণে চাকরি হারালে তাদের চাকরি পেতে খুবই সুবিধা হয় এমন কখনো যদি তারা প্রয়োজন মনে করে যে কোনো কাউকে সাহায্য করবে তাহলে তারা সাহায্য করতে পারে এছাড়াও কোনোরকম কাজের ক্ষেত্রে তাদের অভিজ্ঞতা অনেক বেশি মাত্রায় থাকে অপর দিকে অশিক্ষিত মানুষ তারা শিক্ষার অভাবে অন্ধকারের মধ্যেই পড়ে থাকে যা তাদের কখনোই আলো দেখাতে পারে না কোনো চাকরি বা কাজের ক্ষেত্রে তারা সুযোগ পায় না অথবা পেলেও তাদের মাসিক বেতন কম হয় যা তাদের সংসার চলতে অনেক কষ্টকর দুর্বিসহর মধ্যে দিনযাপন করতে হয় কখনো কখনো তাদের সমাজে অনেক নিপীড়ন ও নিপীড়নের মধ্য দিয়ে চলতে হয়